আমার গ্রামের প্রাইমারি স্কুলটিতে বিভিন্ন রকমের সমস্যা রয়েছে তাই সেখানে কেউ স্টুডেন্ট বা ছাত কোন প্রকার ছাত্র ছাত্রী ভর্তি হচ্ছে না কারণ সেখানে এক নম্বর তো সেখানে বাথরুমটি পরিষ্কার নেই নোংরা আবর্জনা এবং ভর্তি এবং সেখানে স্কুলটিতে পানীয় জলের স্বচ্ছ কোনো ব্যবস্থা নেই জল ট্যাংকিতে শ্যাওলা এবং আবর্জনায় ভর্তি তাই পানীয় জলটি খাওয়ার মত উপযুক্ত নয় এবং সেখানে টিচারেরও শিক্ষকেরও সমস্যা রয়েছে সেখানে দুটি শিক্ষক এবং তারা ঠিকমতো সময় দিতে পারছে না এবং তারা দুজনে সামলাতেও পারছেন না সেখানে আরও যদি দুটো তিনটে শিক্ষক বা শিক্ষার্থী দেওয়া হতো তাও খুব ভালো হতো এবং সেখানে বেঞ্চও খুব বেঞ্চেরও পরিমাণও খুব কম এবং স্কুলটিতে রুমেরও স রুমেরও প্রবলেম রয়েছে স্কুলটিতে দুটোই দুটোই বড়ো বড়ো রুম এবং সেখানে সেই দুটো রুমের মধ্যেই ওয়ান টু ফাইভ পড়ানো হচ্ছে যাতে করে স্টুডেন্টদের শেখার সমস্যা হচ্ছে বা প্রবলেম হচ্ছে